আমার কাছে একটি মোবাইল রয়েছে তার সাউন্ড কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটি ব্যাটারি সার্ভিস কিছু ভালো না এবং ছবিও উঠছে না ভালোরকম কি করা যেতে পারে বলুন তো